হ্যাঁ আমি কখনও আবাসস্থলের পাখি লক্ষ্য করিনি কারণ আমি ওগুলো দেখতে অভ্যস্ত নই আমি দেখতে পাই পারি না কোনো দিন যেটা দেখেছি আমাদের স্থানীয় এলাকার পাখি সেগুলো হলো আমাদের এখানে যেমন বক আছে মাঠে মাঠে ঘোরে পাখি যেমন কাক আছে শালিক আছে এবং বিভিন্ন রকমের পাখি আছে যেগুলো আমরা দেখি সেগুলো আমাদের এলাকায় সচরাচর ঘোরাঘোরা ক ঘোরাঘুরি করে সেগুলো আমরা দেখি সেগুলো আমাদের দেখতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে পোষা পাখিও আছে সেগুলো আমাদের যেমন গা গায়ের ধারে আসে এমনি আমরা যা বলি শেখাই তারা শেখে কথা বলে আমাদের খুব ভালো লাগে সেই পাখিগুলো দেখতে এবং যেসবগুলো আছে যেমন চিল আছে বক আছে কাক এমনি শালিক পাখি ঘুঘু পাখি এরা যে যারা আছে যারা বাসা বাঁধায় বাসা বাঁধে গাছেতে তারা বাসা ওই বেঁধে কখনও ঝড় আসছে কখনও তারা ঝড়েতে পড়ে যাচ্ছে এবং তাদের খাওয়া হয় না এগুলো আমার দেখতে খুবই খারাপ লাগে আর যেগুলো আছে আমরা বাড়িতে যেগুলো পুষে থাকি সেগুলো আমরা টাইমে টাইমে খাবার দিই এবং টাইমে টাইমে তাদের দেখভাল করি স্নান করাই এবং আমাদের একটা টিয়া পাখি রয়েছে সে খুব সূর্যমুখীর যে দানা হয় সেটা খেতে খুব ভালোবাসে আমরা বাজার থেকে সেটা কিনে এনে তাকে খাওয়াই আর আমরা আমার মতে বাইরের যেসব পাখিগুলো আছে সেগুলো আমার মন বলছে ভালো হতে ভালোভাবে তারা খাওয়া টাওয়া পায় না এবং ঝড় ঝড় জলের রাতে বা ঝড় জলের দিনে তারা ভালোভাবে একটা বাসস্থান খুঁজে পায় না আমার সেগুলো দেখতে খুবই খারাপ লাগে আর যেসব আছে আমরা এখানটায় আমাদের পাখিগুলো আমরা খুব যত্ন সহকারে রাখি আর আবাসস্থলের পাখি আমি কখ কখনও লক্ষ্য করিনি যেহেতু আমার এই আমার স্থানীয় যেসব পাখিগুলো আছে আমি তার সম্বন্ধে যেসব জানি আমার খুব দেখতে খারাপ লাগে যে এইসব পাখিগুলো এইরকম নষ্ট এইরকম মরে যাচ্ছে খাওয়া না পেয়ে বা এখানে ওখানে মরে পড়ে থাকছে আমার এগুলো দেখে খুবই খারাপ লাগে আবাসস্থলের পাখি আমি কখনও লক্ষ্য করিনি এটাই আমার বলার